খেলার জগতে আগের থেকে এখন মহিলাদের আগ্রহ বেশী দেখা যাচ্ছে যেমন খোখো কবাডি ফুটবল ক্রিকেট এবং অন্যান্য এখন মহিলারা অনেকক্ষেত্রেই এই খেলার জগতে অনেক পুরস্কার এনে নজির সৃষ্টি করেছে এবং রাজ্যের মুখ উজ্জ্বল করেছে তার জন্য রাজ্য সরকার অনেক সাহায্য করছে এছাড়াও আমাদের রাজ্যে যেসব বিদ্যালয় আছে সেখানে ছেলেমেয়েদের পড়াশুনা ছাড়া বিভিন্ন খেলাধুলার সাথে পরিচিতি ঘটানো হয় যাতে ছেলেমেয়েদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হতে পারে